বৈদ্যুতিক আগুন এবং বিস্ফোরণ অনেক অগ্নিকাণ্ডের কারণ তারের ত্রুটি বা বৈদ্যুতিক সরঞ্জামের একটি অংশ বা উভয়ের সাথে সম্পর্কিত যথাযথ যত্ন ছাড়াও বৈদ্যুতিক নিরাপত্তার প্রশিক্ষণ সময়ের প্রয়োজন হয়ে উঠেছে বৈদ্যুতিক স্থাপনায় আগুন লাগার কিছু সাধারণ কারণ হল যন্ত্রপাতি এবং তারের অতিরিক্ত গরম হওয়া স্থির বৈদ্যুতিক নিঃসরণ দ্বারা দাহ্য পদার্থের ইগনিশন শর্ট সার্কিট দাহ্য গ্যাস এবং বাষ্পের ইগনিশন বৈদ্যুতিক পোড়া এবং শক মানবদেহের দ্বারা বৈদ্যুতিক প্রবাহের খিঁচুনি প্রতিক্রিয়া হল বৈদ্যুতিক শক শক বজ্রপাত কম বা উচ্চ ভোল্টেজ দ্বারা উৎপাদিত হতে পারে বৈদ্যুতিক শক থেকে আঘাতের তীব্রতা শরীরের মধ্যে দিয়ে যাওয়া বৈদ্যুতিক প্রবাহের আকারে এবং প্রবাহের সময়কালের উপর নির্ভর করে একজন ব্যক্তি যদি উচ্চ ভোল্টেজ কন্ডাক্টরের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকে তবে আর্ক গঠনের ফলে ফ্ল্যাশ বার্নে ভুগতে পারে যদি সঠিক বৈদ্যুতিক সুরক্ষা টিপস অনুসরণ না করা হয় তবে বৈদ্যুতিক আর্কের ত্রুটিগুলি অস্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে যা অন্যান্য গৌণ বিপদের দিকে পরিচালিত করে ইলেক্ট্রোস্ট্যাটিক স্ট্রাপ এমনকি বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটিয়েছে সেকেন্ডারি বিপদ বৈদ্যুতিক বিপদের ফলে যে অতিরিক্ত বিপদগুলি ঘটে সেগুলিকে সেকেন্ডারি বিপদ হিসাবে সংজ্ঞায়িত করা হয় উদাহরণস্বরূপ একটি ভারায় কাজ করা একজন শ্রমিক যদি বৈদ্যুতিক শক লাগে তবে তাকে উচ্চতা থেকে পড়ে যেতে পারে বৈদ্যুতিক ব্যবহারের সাথে যুক্ত কিছু উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে এইসব বিষয়গুলি যেমন খারাপভাবে রক্ষণাবেক্ষণ বৈদ্যুতিক সরঞ্জামের সঙ্গে কাজ ভেজা দাহ্য হচ্ছে বায়ুমণ্ডল ইত্যাদি প্রতিকূল পরিবেশে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা যায় আর কী তো সেগুলো লাইভ ওভারহেড পাওয়ার লাইনের সংস্পর্শে আসে এবং খনন কাজের সময় ভূগর্ভ চার্জযুক্ত তারের সংস্পর্শে আসছে পূর্বক্ত অনুচ্ছেদ থেকে একটি ভালোভাবে উপসংহারে আসা যেতে পারে যে বৈদ্যুতিক নিরাপত্তার ঝুঁকিগুলি এমনকি সাধারণ বিদ্যুৎ ব্যবহারকারীর জন্য একটি বড় বিপদ তৈরি করে যদি সামঞ্জস্যপূর্ণ পাল্টা ব্যবস্থা অবহেলা করা হয় আপনার মন্তব্য হতে পারে যে বৈদ্যুতিক বিভিন্ন কাজকর্মের মাধ্যমে প্রথম বৈদ্যুতিক বিপদ এগুলি হতে পারে